হ্যালো হ্যাঁ বলছি আপ ব্যাংকের ম্যানেজার বলছি আমি আমাদের ব্যাংকে যখন টাকা তুলতে যাই তখন নানান সমস্যা হয় যেমন লিংক থাকে না আবার কখনও ফাঁকি ঝুঁকি মেরে টাকা তোলার সময় মানে সময়টা তাদের কাছে থাকে না এগুলো কী কী সমস্যা কী হয় আপনাদের বলুন তো

সমস্যা বলতে একবার টাকা তুলতে গিয়েছি তখন শুনি লিংক নেই আপনাদের লিংক নিয়ে সমস্যাটা লিংক মানে কী আমি বুঝলাম না লিংক নেই তার পরে একবার তুলতে গিয়েছি ম্যানেজারের কাছে সময় নেই কারণ কী

হ্যাঁ টাকায় প্রথম তোলার বইটা যখন করেছিলাম তখন তুলেছিলাম তার পরে তো এখন তো তোলা ফোলার সিন অনেক দিন তো হয় না সিস্টেম মানে প্রায় দুই তিন মাস ধরুন না না ফ্রড হয়নি হ্যাঁ হ্যাঁ ব্যালেন্স ঠিক আছে শুধু ব্যালেন্স ফ্যালেন্স সব ঠিক আছে টাকা তোলার সময় সমস্যা করছে ম্যানেজার মনে হয় ম্যানেজার বলছে যে কখনও গেলে বলছে আমাদের এখন লিনের কোনো ব্যবস্থা নেই লিন মানে কী নেটের যে সমস্ সমস্যা হয় ওটা লিন বলা হয় আচ্ছা আচ্ছা আচ্ছা আমি গিয়ে তাহলে ফোন করে গিয়ে তাহলে আপনার সাথে কথা বলছি রাখছি হ্যাঁ